হ্যাঁ এমন একটা সময়ের কথা আমি বলতে পারি যখন আমি একটি সমস্যার মুখোমুখি হয়েছিলাম আমার কাজের জায়গাতে একদিন আমার একটি কাজ অতিরিক্ত মাত্রায় খুবই খারাপভাবে আমি ভুল করেছিলাম তখন সিনিয়াররা আমাকে খুবই বাজেভাবে অপমান করেছিল আমার কাজ নিয়ে সেটা আমি যেভাবে ঠিক করেছিলাম সেটা হলো পরবর্তীতে আমি খুবই মনোযোগ সহকারে আমার কাজগুলি করতাম